হ্যালো বন্ধুরা আমি মাছ ধরার বিষয়ে কিছু বলছি আমাদের রায়মঙ্গলের ধারে বাড়ি আমরা বাগদার পোনা মারি এবং কী ভাবে মারি সেটা আমি বলছি প্রথমে জাল কিনতে হয় জাল কিনে সেই জালটা কড়া কিনতে হয় কড়া কিনে বাঁধতে হয় বাঁধার পরে জালটা সেট করতে হয় সেট করে তার জন্য একটা টানা দড়ি করতে হয় দড়ি করে নদীতে জোয়ার হওয়ার পরে যে ভাঁটাটা লাগে ওই ভাঁটায় জাল টানতে হয় জাল দশ পনের মিনিট টানার পরে ওই জালটা তুলতে হয় তোলার পরে ওসল দিতে হয় ওসল দিয়ে গামলায় কিংবা বড় হাঁড়িতে ঝেড়ে দিতে হয় ঝাড়ার পরে হচ্ছে যে হফজা অন্য অন্য বিভিন্ন মাছের বাচ্চা পড়ে সেই হফজা থেকে থালায় ফেলতে হয় সাদা থালায় ফেলে ঝিনুক নিয়ে বাগদার পোনাগুলো বেছে নিতে হয় আর অন্য অন্য মাছগুলো ফেলে দিতে হয় ফেলার পরে বাগদাগুলো আমাদের বিক্রি করতে হয় ব্যাপারী আসে বিভিন্ন জায়গা থেকে বাগদার দাম আমরা যখন মারতাম এখন থেকে দশ বছর আগে তখন বাগদার দাম ছিল চার হাজার পাঁচ হাজার ওই পোনা তখন আমরা বিক্রি করতাম ওই দামে বিক্রি করে আমরা হচ্ছে চাল ডাল কিনতাম কিনে আমাদের সংসার চলত ওই বাগদার উপরে কিন্তু জোয়ার একাদশী থেকে শুরু করে দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী পঞ্চমী পর্যন্ত বাগদাটা ভালো পড়ত পড়ার পরে আবার ভাটি গায়ে বাগদাটা কমে যেত অবশ্যই এতে বাগদাটা বেশি হতো পূর্ণিমাতে বাগদাটা একটু কম হয় হওয়ার পরে আবার গুণ যখন শুরু হয় কোনো কোনো ভাটিগায়ে আবার বেশি বাগদা পড়ে বাগদার সাথে সাথে রাত্রে যখন টানা পড়ত সেই টানায় মানে ছাটির বাচ্চা পড়ত সেই ছাটির বাচ্চাগুলো চিনে নেওয়া বড় দুষ্কার ওই সাদা থালায় ঢেলে বাগদা আলাদা করতে হতো ছাটির বাচ্চাগুলো চিনতে গেলে ভালোভাবে লক্ষ্য করে ছাচটির মাঝ পিঠের মাঝখানে একটা কালো দাগ থাকত সেই দাগ দেখে ছাটিগুলো হচ্ছে বেছে অন্য পাত্রে রাখতে হতো ছাটির দাম প্রচুর ছাটির জন্য অন্য ব্যাপারী আসত এসে ছাটিগুলো কিনে নিয়ে যেত অনেক সময় আমরা আবার নিজেদের পুকুর ভেরিতে ওই ছাটি ছেড়ে দিতাম দেওয়ার পরে পঞ্চাশ গ্রাম কি একশো গ্রাম যখন হতো আমরা ওই পিস হিসেবে কুড়ি টাকা পনের টাকা এবং যে যে যেমন দামে বিক্রি করতে পারত যার যেমন পোশাতো সে তেমন ভাই বিক্রি করে দিত দেওয়ার পরে যখন আর কিছুটা থাকত ভেরিতে বা পুকুরে সেই ছাটিগুলো যখন দুই তিনশো করে হয়ে যেত সেই ছাটিগুলো আমরা পাঁচশো টাকা ছশো টাকার দামে বিক্রি করত তাতে ভালো আমাদের একটা টাকা হতো হওয়ার পরে আমরা ওই ব্যবসাটা ভালো বুঝতে পারলাম তখন আমরা রাত জেগে ওই ছাটি মারা শুরু করলাম বাগদার চেয়ে ছাটির দাম বেশি ওই ছাটি তে ভালো আমাদের তখন সংসার চলে যেত যাওয়ার পরে এই যে আয়লা হল আয়লা হওয়ার পরে আমাদের বাগদা মারাটা একটু কমে গেল নদীর ধারে ঘরবাড়ি ছিল সেই ঘরবাড়ি ভেঙে গেল যাওয়ার পরে সেখানে আর বাস করার পরিস্থিতি ছিল না সেখান থেকে আমরা অনেক ভিতরে চলে এলাম রাস্তার ধারে কী খালের পাড়ে বাড়ি করলাম তখন ভাবলাম নোনা মছ তো আর মারা সম্ভব না এইবার সাদা মছ চাষ করতে হবে সাদা মাছ চাষ করতে গেলে কী করতে হবে তখন ভাবলাম যে পোনা মাছ বিভিন্ন বিভিন্ন ধরনের মাছ চাষ করে কী করলে হয় সেটা আমাদের বুঝতে হবে তারপরে আমরা পোনার চাষ করলাম তেলাপিয়া তারপরে পারশে মাছও মিষ্টি জলে হয় ছাটিটাও মিষ্টি জলে হয় বিভিন্ন রুই মৃগেল কাতলা এই রূপচাঁদ এই সব মাছ চাষ করতে লাগলাম করতে করতে ভাবলাম যে ভিতরে তো এই মাছের চাষে বড় হতে দেরি হয় তা নদীতে মাছ মারাটাই আমাদের বেটার ছিল প্রতিদিন আয় নিত্য মাছ মেরে আয় ওই মাছ মারা ছাড়লে হবে না রাত জেগে আমরা আবার এই ভিতরের থেকে নদীতে মাছ মারতে যেতাম রাত দেড়টা দুটো আড়াইটে কখনো তিনটের সময়ে যেতে হতো গিয়ে আমরা মাছ মারতাম মাছ মেরে আমরা ওই রকম একের পরে এক বিক্রি করতাম বিক্রি করে আমরা বিভিন্ন দাম বিভিন্ন রকম ব্যাপারী বলত আমাদের দামে পোষালে দিতাম না হলে না দিতাম যেখানে বেশি দাম পেতাম সেখানে আমরা বিক্রি করতাম বিক্রি যদি না হতো ভাবতাম কারো ভেরিতে হাফ ভাগে ছেড়ে থুই বড় হলে হাফে দেবে কেউ কেউ বলত আমার ভেরিতে হাফ ভাগে ছেড়ে দাও বড় হলে তোমার সমান ভাগ দেব কিন্তু আমরা লস খেয়ে বিক্রি করতাম না এইভাবে আমরা হচ্ছে বাগদা মারতাম বাগদারও দাম প্রচুর বাগদার পোনা নিয়ে মেরে বিক্রিও করতাম বাড়ির উপরে রাস্তার পাশে চেম্বার করে ওই পিন বাগদা ছেড়ে আমরা কাঠি বাগদা করতাম কী ভাবে করতাম পিন ছেড়ে পাইপ দিয়ে জোয়ারের জল ওই চেম্বারে ফেলতাম ফেলে কাঠি এই পিন বাগদা ছেড়ে কাঠি বাগদা করতাম করার পরে হচ্ছে আমরা যখন কাঠি হয়ে যেত তখন ওই বাগদা তুলে মানে বেশি দামে বিক্রি করতাম থেকে ব্যাপারী আসত এসে বেশি দামে ওই বাগদা নিয়ে চলে যেত এই ভাবে আমরা বাগদাটা কী ভাবে মারলে বেশি টাকা পাওয়া যাবে কী ভাবে বড় করলে বেশি টাকা পাওয়া যাবে আমরা সেই ভাবে বাগদাটা মারা শুরু করলাম করার পরে আমরা এ দিকে সাদা মাছেরও চাষ করি বাগদারও চাষ করি দুই রকম মাছের চাষ